আমার এলাকায় একটি পশু ডাক্তার আছেন তিনি একটা ছোট্ট ভাড়া ঘর নিয়ে সেখানে পশু চিকিৎসা কেন্দ্র খুলেছেন তারা ভালো সেখানে তিনজন ডাক্তার আছেন একজন প্রধান ও দুজন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার তারা খুব ভালো তারা খুব ভালোভাবে চিকিৎসা করেন যেহেতু এলাকার আশেপাশে খুব একটা পশু চিকিৎসা কেন্দ্র নেই তাই জন্য ওনারা চিকিৎসা খুব ভালোই করেন প্রাণীদের সুস্থ করে রাখেন আমি যখন শেষবার পশুদের পরীক্ষা করা হয়েছিল তখন তারা খুব ভালোভাবে চিকিৎসা করেছিল মোটামুটি তিন মাস আগে আমি পশুর চিকিৎসা করিয়েছিলাম তার একটু হাঁটুতে এ লেগেছিল সেটার জন্য নিয়ে গেছিলাম তো পুরো স্বাস্থ্য পরীক্ষাও করিয়ে দিয়েছিলাম পশুদের স্বাস্থ্যের জন্য অনেকটা বেশি খরচ হয় এবং অনেক কিছু খাবার দাবার রেস্ট্রিকশন থাকে বন্ধ থাকে আর কিছু খাবার দাবার নতুন যুক্ত করেন যেগুলো তাদেরকে দিতে হয়